প্রথমত আমার এলাকায় ক্রিয়াদলের নাম বলতে অনেক নাম রয়েছে এখন লিস্ট করে হয়তো বসতে হতো অনেক দল আছে যারা আন্তর্জাতিক পর্যায়ে রাজ্যকে প্রতিনিধিত্ব করে করছে আগামীতে করতে থাকবে এখনও চেষ্টা চালাচ্ছে অনেকজন এর মধ্যে কিছু দলের নাম হচ্ছে আমিন সুপার কিং তামিম হিরো ইলিয়াস কাগধি নাইট রাইডার্স বহরমপুর সুপার কিং এছাড়া আরও অনেক দলের নাম রয়েছে স্যামসামাগি হিরো ইলিয়াস এ ও ধরনের অনেক নাম রয়েছে আরও যারা আন্তর্জাতিক দলে স্তরে রয়েছে আর কি এবং তারা প্রতিনিয়ত চেষ্টা করেই যাচ্ছে রাজ্যকে কীভাবে আন্তর্জাতিক থেকে আর একটু বাড়ানো যায় কীভাবে নাসা আর এই স্যাটেলাইটে নিয়ে যাওয়া যায় কীভাবে সূর্যর কাছে পৌঁছিয়ে দিতে হয় রাজ্য তো দু ছোট জিনিস একটা তারা তো এখন রাজ্যকে ক্রস করে দেশ পার করে পৃথিবীকে কেন্দ্র করতে চলেছে তার মধ্যে এখন সেরা পর্যায়ে রয়েছে আমিন সুপার কিং বহরমপুর নাইট রাইডার্স কান্ধি সুপারগি হিরো ইলিয়াস এইসব টিম এবং এখন মহাকাশে গ্যালাক্সিতে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে অনেক টিমেরই সো এই সব রয়েছে আর কি আরও অনেক টিম আছে যেগুলো আমি এখন জানি না খাতা কলমে লিখতে হতো আমি তো আর জানি না হুট করে এইসব কোয়েশ্চেন চলে আসবে আপনি বলবেন আমাকে তো এই ব্যাপারে আর কথা বাড়াব না